এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর তিন লক্ষ তেরো হাজার তিনশো ষাট পাঁচ লক্ষ সাত হাজার নশো আট লক্ষ দু হাজার দুইশো পঞ্চাশ নয় লক্ষ এক হাজার সাতশো পঁচানব্বই